আমার রান্নাঘরে ইলেকট্রনিক জিনিসের মধ্যে মিক্সার গ্রাইন্ডার মাইক্রোওভেন এছাড়াও রাইস কুকার ইনডাকশেন এ ধরনের যন্ত্রপাতিগুলো আছে এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করলে অনেক সহজেই তাড়াতাড়ি রান্না হয়ে যায় মশলা বাটার জন্য শিলনোড়াতে আগেকার যুগের মানুষ মশলা বাটতো এতে না কি অনেক রান্না সুস্বাদু হয় কিন্তু বর্তমান যুগে সময়ের অনেক অভাব সময়ের অভাবে মানুষকে চটজলদি রান্না করতে হয় চটজলদি রান্না করার জন্য মশলা বাটা সম্ভব হয় না তাই মিক্সার গ্রাইন্ডারে সহজেই কয়েক মিনিটের মাধ্যমে মশলা বাটা হয়ে যায় তাই মনে হয় যে মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করাটাই ভালো এছাড়াও আগে মানুষ উনুনে রান্না করত উনুনে রান্না করলেও নাকি অনেক সুস্বাদু হয় কিন্তু এখন আর কেউ ওই তাপের মধ্যে অনেকটা সময় ধরে বসে রান্না করতে চায় না তাই সহজেই গ্যাস সিলিন্ডারেও গ্যাস ওভেনের মাধ্যমেও রান্না করে নেয় এছাড়াও রান্নাকে আরও সহজ করার জন্য যাতে আরও তাপ থেকে বাঁচতে পারে তাই অনেকেই আবার মাইক্রোওভেনের পাশাপাশি ইন্ডাকশন ওভেনও ব্যবহার করে থাকে আমি সাধারণত ইন্ডাকশন ওভেনটাই বেশি ব্যবহার করি তাতে অনেক জলদি রান্নাটা হয়ে যায় এছাড়াও ভাত আরও সহজে করার জন্য অনেকে প্রেসার কুকার রাইস কুকার এই ধরনের যন্ত্রপাতিগুলো ব্যবহার করে থাকে এই ধরনের যন্ত্রপাতিগুলো ব্যবহার করলে রান্না অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আগে মানুষ এত সহজে এত তাড়াতাড়ি রান্না করতে পারত না রান্না করার জন্য তাদেরকে অনেকটাই সময় ব্যয় করতে হতো বর্তমানে প্রযুক্তি উন্নতি হওয়ার কারণে এবং এসব যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার কারণে মানুষ নানা ধরনের যন্ত্রপাতির সাহায্যে সহজেই রান্না করতে সক্ষম হয়েছে যেটা আগেকার যুগে উপলব্ধ ছিল না